আমাদের দেশের প্রধান শিল্প হলো কৃষিকাজ এই কৃষিকাজের উপর নির্ভর করে মানুষের জীবিকা নির্বাহ করা হয় এবং কৃষিকাজের থেকে উৎপন্ন যে ফসল আমরা পাই তা আমরা ট্রাক্টর বা লরির সাহায্যে দেশের বাইরে রপ্তানি করে আমরা যে টাকা অর্জন করি তা আমাদের অর্থনৈতিক কাজে লাগে এবং আমাদের দেশে তেল মিল ও কাঠ মিলও রয়েছে তেল মিলে উৎপন্ন শস্য যেমন সরষে তিল পেষাই করে তেল তৈরি হয় যেই তেল আমাদের দৈনন্দিন কাজে লাগে এবং আমরা প্রয়োজনে বিক্রিও করে টাকা উপার্জন করি এবং কাঠ মিল থেকে আমরা জঙ্গল থেকে কাঠ এনে সেই কাঠ চেরাই করে বাড়ির আসবাবপত্র বানাই এবং জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়